ওই আমাদের স্কুলে সব ধরনের বিষয়ই পড়ানো হয় যেমন বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ও ইয়ে ছাড়াও আমাদের স্কুলে রসায়ন পদার্থবিদ্যা জীববিদ্যা সব বিষয়ে যত্ন সহকারেই পড়ানো হয় ওই এছাড়া আমাদের স্কুলে ল্যাবরেটারি আছে সব ধরনের বিভিন্ন খুব ভালো করেই আমাদের সব বিষয়েই যত্ন সহকারে পড়ানো হয় আমাদের ইস্কুলের ওই আমাদের স্কুলের শিক্ষকরা খুবই সুশিক্ষিত খুবই উচ্চ গুণমান সম্পন্ন খুবই যত্ন সহকারে পড়ান আমাদের খোঁজ খবর নেন যারা ওই পড়াশোনায় দুর্বল আছে তাদের সম্পর্কে ওয়াকিবহল আমাদের শিক্ষকরা খুবই যত্ন সহকারে আমাদের পড়ান আমাদের মতো এই স্কুলের শিক্ষকরা কোনো ইস্কুলেই পড়ান না এক খুবই যত্ন সহকারে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ান যে বিষয় কোনো কেউ বুঝতে না পারলে স্যার যত্ন সহকারে আমাদের বুঝিয়ে দেন প্রতিটা বিষয়ে প্রতি সপ্তাহয় একবার করে পরীক্ষা নেন খুবই যত্ন সহকারে আমাদের স্যাররা আমাদের পড়ান